হ্যাঁ স্যার আপনাদের হোটেলে আমি আগেও একবার গিয়ে থেকে এসছি এবারও আমি আপনাদের রুম ভাড়া নিতে চাই হোটেলের হ্যাঁ তা আগে যে যে সিস্টেম ছিলো এখন সেই সেই সিস্টেম আছে না সিস্টেম কিছু পালটিয়েছে ও আচ্ছা আমি ফ্যামিলি নিয়ে যাবো প্লাস আমি একটা ওখানে একটা সেমিনার করবো আপনার ওই হলে আপনি কতোক্ষণ দেবেন আচ্ছা ঠিক আছে ওকে